হ্যাঁ এখন জীববিজ্ঞান অনেক উন্নত আমার জীবনেও বিজ্ঞান বিভিন্ন জায়গা নিয়েছে যেমন ধরুন ফোন যেটার মাধ্যমে আমরা দূরদূরান্তের খবরাখবর জানতে পারছি বিভিন্ন মানুষজন আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সকলকে আমরা ফোনের মাধ্যমে কথা বলে জানতে পারছি কে কেমন আছে খোঁজখবর বিভিন্ন কাজের সূত্রে ফোন সবকিছুতেই বিজ্ঞান আমার রোজকার জীবনের একটা অঙ্গ হিসাবে দাঁড়িয়েছে বিজ্ঞান উন্নত হয়েইছে তারপর ধরুন ইলেকট্রিক ইলেকট্রিকও বিজ্ঞানের জাইগা থেকে এসেছে ইলেকট্রিক এক মুহূর্ত না থাকলে আমরা বিশেষ করে গরমকালে ফ্যানের বাতাস যদি না পাই তখন আমাদের জীবন খুব মনে হয় খুব কষ্ট তাই বিজ্ঞান ছাড়া আমাদের রাত্রিতে আলো জ্বলবে না বিজ্ঞান ছাড়া আমাদের ইলেকট্রিক জিনিস ব্যবহার করতে পারবো না তাই আমাদের বিজ্ঞান তো অবশ্যই প্রভাব ফেলেছে তারপর গ্যাস গ্যাস যেটাতে আমাদের রান্না করি চারবেলা খাবার খেতে হয় সেই গ্যাসও বিজ্ঞানই এনেছে তাই বিজ্ঞানের প্রভাব প্রচুর পড়েছে ধরুন বাইক টিভি ফ্রিজ এইসব বিভিন্ন জিনিসই তো বিজ্ঞান ফেলেছে তারপর এখন হাতে হাতে মোবাইল এটাও বিজ্ঞানেরই একটা জিনিস তাই বিজ্ঞান আমাদের জীবনে আমার জীবনে আপনাদের জীবনে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের খুব উপকার হয়েছে